বাংলা ভাষা সময়ের সাথে সাথে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে চলেছে এ বাংলা ভাষা আগে অনেক শুদ্ধ ছিলো তা বর্তমানে বিভিন্ন ভাষার লোকজন বাঙালিদের সাথে মিশে বাংলা ভাষার মধ্যে অনেক অন্যান্য কথার মদ ঢুকিয়ে দিয়েছে যেমন বলতে পারি আগে আমরা কেদারা বলে থাকতাম চেয়ারকে কিন্তু বর্তমানে ইংরেজির প্রভাবে আমরা সেটাকে কেদারা বলি না সেটাকে চেয়ার বলে থাকি এই যে আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক যেমন ইংরেজি ভাষা ঢুকে গেছে তেমন অনেক হিন্দি ভাষাও ঢুকে গেছে আমরা সাধারণত অনেক ক্ষেত্রে হিন্দি জানা অজানায় হিন্দি ভাষার প্রয়োগ করে দিই কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে আমরা কখন হিন্দি ভাষা বলে দিয়েছি এর মধ্যে এতোটাই অন্যান্য ভাষা ঢুকে গেছে যে কো বাংলা ভাষায় কতোটা বাংলা আছে কতোটা অন্যান্য ভাষা আছে সেটা বুঝে ওঠা অনেক কষ্টসাধ্য ব্যাপার সেই জন্য বাংলা ভাষাকে আরো শুদ্ধ ও শোম ভালোভাবে আতিয়া করে অনুশীলন করে আমাদের বাংলা ভাষাকে অনেকভাবে শুদ্ধ করতে হবে আমা এই সব ভাষা আমাদের সংস্কৃতির ওপরে অনেক প্রভাব ফেলে সেই জন্য আমাদেরকে ভাষার প্রয়োগের ওপর যথেষ্ট যত্নশীল হতে হবে